আমি নিজের ভাগ্নিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ওকে বিনোদন পার্কে নিয়ে যাব কিন্তু আমার পড়া ছিল সেই জন্য আমার আমি টাইম পেলাম না ওকে নিয়ে যাওয়ার জন্য তার পরের দিন আমি আমার ভাগ্নি আমার দিদি আর আমার জামাইবাবু পার্কে গেলাম কিন্তু পার্কে যাওয়ার সময় আমরা দেখলাম যে পার্কের টিকিট কাউন্টারটা বন্ধ ছিল ওর টাইম ছিল দশটা থেকে টিকিট কাউন্টার আরম্ভ হলো কিন্তু আমরা নটার সময় পৌঁছে গিয়েছিলাম ওখানে সেই জন্য আমাদেরকে এক ঘণ্টা ওখানে দাঁড়াতে হলো তার পরে যখন টিকিট কাউন্টার স্টার্ট হলো আমরা টিকিট কে টিকিট নিয়ে পার্কে গেলাম ওখানে অনেক দোলনা ছিল হাতি ঘোড়া ছিল স্লিপ ছিল আমার ভাগ্নি অনেক মজা করেছিল আমরাও করেছিলাম তারপর আমরা বিরিয়ানি বা আর কিছু রাইস ফাইস খেলাম তার পরে আমরা পার্কের বাইরে এলাম তারপর আমরা অটো ধরে বাড়ি চলে এলাম